হ্যালো কে হ্যাঁ ও ভালো আছো কি খবর আমার সব ভালো আছি

কি হয়েছে বলো কী হয়েছে বলবে তো হ্যাঁ সে তো জানি

আমি ওই তো রবিবার বাড়ি যাব ঠিক আছে তা হ্যাঁ রবিবার যাবো গেলে দুজনে বসে একটা আলোচনা করা হবে ঠিক আছে একটা দরকার হলে একটা লোক দিয়ে পরিষ্কার করা হবে

হ্যাঁ ঠিক আছে আচ্ছা আচ্ছা

হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে থেক ওই রবিবারে আমি যাচ্ছি গিয়ে কথা বলবো